হ্যাঁ আমার কাছে সাধারণত ক্লিক করা ফটোগুলির পুরোনো হার্ড কপি ছাপানো প্রিন্ট করা অবস্থায় রয়েছে এবং পুরোনো ছবি এটা ফিল্মে শ্যুট করা হতো ফ্রেম ক্যামেরায় তার মধ্যে ওই যে একটা আসল ভাব একটা শুদ্ধতার ভাব থাকতো সেটা একান্তই পছন্দের এবং যেহেতু সম্পূর্ণ প্রযুক্তিটাই আলাদা পরবর্তীক্ষেত্রে যখন ডিজিটাল ছবি এবং পুরোনো ছবি দুটোর মধ্যে আবেগের খুব পার্থক্য তৈরি হয়ে যায় হ্যাঁ অবশ্যই পুরোনো ফটোগ্রাফগুলি অনেক বেশি আবেগপূর্ণ এবং যেহেতু স্মৃতিবহন করে রেখেছে তারা তাই তারা অনেক বেশিই মূল্যবান ডিজিটাল ফটোগ্রাফির ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি জানতে পারছি হয়তো ডিজিটাল ডিভাইসের মধ্যে ফটোগুলি সেভ রয়েছে রাখা রয়েছে কিন্তু তাদের চোখের সামনে তাদের হার্ড কপি আমি দেখতে পাচ্ছি না সেই ছবিগুলো কেমন একটা অনুভব করতে পাচ্ছি না সেটা একটা তার লিমিটেশান আর পুরোনো ছবিগুলি যেহেতু আমাদের সেই পুরোনো সময়টায় কোনো একটি নির্দিষ্ট বিশেষ ঘটনার কাছে নির্দিষ্ট বিশেষ দিনের কাছে আমাদের ফিরিয়ে নিয়ে যেতে পারে তাই সেটার গুরুত্ব সব সময় বেশি থাকবে